আপনি কীভাবে একটি কূপ থেকে জল বের করেন আমি কূপ থেকে সাধারণত জল বের করতাম আগে যে সাধারণত পদ্ধতি ছিল দড়ি বালতি দিয়ে এবং তারপর যেই পদ্ধতি আছে সেটি হলো দড়ি বালতি তার সঙ্গে পুলি সিস্টেমে সেখানে জল খুব সহজেই উঠে আসতো এবং এখন তো বৈদ্যুতিক মোটর এখন বৈদ্যুতিক মোটর বলতে পাম্প টুলু পাম্প চালিয়ে সেখান থেকে জল বার করে আনা যায় এবং তাছাড়াও তার সঙ্গে এটি টিউব ওয়েল তার সঙ্গে ফিট করে দিলে সেখান থেকে টিউব ওয়েলের মাধ্যমে জল উঠে আসে এ সম্পর্কে আমার চিন্তাভাবনা খুবই নগণ্য তা যেটুকু জানতাম সেটুকুই বললাম